আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য যেই সব ভারতবর্ষের মানুষেরা নিজের শহিদ হয়েছেন বা অনেক সাহায্য করেছেন এবং অনেক কাজ করেছেন তাদের জন্য আমার হৃদয়ে অনেক সম্মান সারা জীবন রয়েছে এবং যত দিন আমি বাঁচব ততদিনও আমার সাথে থাকবে এটা আমাকে ভাবায় যে মানুষগুলো কত রক্তপাত বাইয়ে নিজের রক্ত বাইয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছেন এই ইংরেজদের হাত থেকে